হ্যালো হ্যাঁ নমস্কার দাদা বলছি এটা কি কাঁচরাপাড়া পারুই গার্মেন্টস আচ্ছা আমি ফলতা থেকে বলছিলাম বলছি দাদা আমার হচ্ছে একটা জামা কাপড়ের দোকানে আছে তো খুচরো বাকি বিক্রি করি বুঝতেই পারছেন তো আপনারা কি জামা কাপড় পাইকিরি বিক্রি করেন তো আচ্ছা আচ্ছা পুজো আসছে তো তার জন্য আর কি মাল তুলতে হবে তো আমার একটা বন্ধুর কাছ থেকে আপনাদের এই গার্মেন্টসের ঠিকানাটা পেলাম তো আপনাদের ওখানে কীরম কী পাঞ্জাবির কালেকশন কেমন কী রয়েছে আর কি যদি বলেন একটু আচ্ছা আচ্ছা আর ছোটদের ছোটদের জন্যও রয়েছে তো পাঞ্জাবির ওর সাথে পায়জামা ধুতি এগুলো পাওয়া যাবে তো আর মোটামুটি যদি আমি পাঁচশো থেকে ছশোর মধ্যে রেঞ্জে নিই তো আচ্ছা যদি আমি ধরুন এক ডজন নিই তাহলে মোটামুটি কেমন কী আসবে আচ্ছা তো ওটা একটু একটু বেশি নিলে একটু কমে হয়ে যাবে না কি একটু কম বেশি আচ্ছা আর মেয়েদের কী কী জামা কাপড় কেমন কী রয়েছে নতুন কিছু বাজারে এসছে কি না ও আচ্ছা আচ্ছা আচ্ছা তা লেগিন্স বা জেগিন্স জিন্স এই ধরনের এগুলো কী পাওয়া যাবে তো আচ্ছা তাহলে আপনি একটু লিখে নেবেন ব্যাপারগুলো যে কত কটা কী নেব আর কি আচ্ছা ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি দোকানে কাস্টমার এসেছে আমি পরে আপনার সাথে কথা বলে নেব ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে